আমি যেরকম বললাম যে আমি সেরকম কখনোই লিখিনি বা লিখি না আসলে আমার মধ্যে সেরকম আমি লেখকসত্ত্বাকে খুঁজে পাই না তাই অন্য লেখকদের সাথে আলাদা করা বা নিজের লেখার উন্নতি করা সেসবের নিয়ে কোনো প্রশ্নই আসে না আসলে